প্রত্যেকটা ভাষারই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে তেমনি বাংলা ভাষারও একটি অনন্য বৈশিষ্ট্য আছে আগে সাধারণ মানুষ তাদের বাংলা ভাষায় কথা বলতে গেলে অনেক শুদ্ধভাবে সাধু ভাষায় কথা বলতো এখন সাধারণ মানুষ বাংলা ভাষায় কথা বলে অনেক চলিত ভাষায় খুব দ্রুত উচ্চারণ করে